রান্না করার নিয়ে আমি কিছু নেতিবাচক কথা বলবো কারণ এখন অত্য আধুনিক যুগে রান্নার সময় আমরা প্রচুর তেল মশলা জাতীয় খাবার খাচ্ছি যেমন মাংসতে প্রচুর পরিমাণে তেল মশলা না দিলে খাওয়া যায় না কিন্তু মাংস এখন যেমন নিত্য সঙ্গী হয়ে গেছে ওটা খেয়ে আমাদের শরীরে কিন্তু অনেক তেল জমছে চর্বি জমছে কোলেস্টেরল বাড়ছে তাই আমরা দেখবো খেয়াল রাখবো যে মাংসটা যাতে একটু কম খাই আর আমাদের এই যে তেল তেলটা যাতে আমরা কম ব্যবহার করি প্রতিটা খাবারে কিন্তু আমরা এখন বেশি তেল মশলা খাচ্ছি খেয়াল রাখতে হবে যাতে তেল মশলা একটু কম হয় তাতে হয়তো খাবারটা খুব টেস্টি হবে না কিন্তু মানুষের শরীরে ক্ষতি করবে না এদিকটা খেয়াল রাখতে হবে যেমন সিদ্ধ ঝোলও খাওয়া যায় না আবার ভীষণ তেল মশলা দিয়ে রীচ খাবার করলেও সেটাও কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক একদিন আমরা যদি এরকমই খেতে চাইলে দিনের পর দিন এই তেল মশলাযুক্ত খাওয়ার তখন কিন্তু একদিন আমরা সিদ্ধ খাবার খাবো তেল মশলাবিহীন খাবার খেতে হবে ডাক্তারবাবু আমাদেরকে লিখে দেবেন তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগবে তাই আমরা এখন থেকেই সচেতন হই রান্নায় কম তেল মশলাযুক্ত খাবার খাই রান্না টেস্টি হওয়ার জন্য একটু ভালো করে কষে নিই এটা ভাবেই চললে আমাদের ভবিষ্যতও ঠিক থাকবে